আপনি কি অটল অমৃত যোজনা সম্পর্কে সচেতন হ্যাঁ আমি সচেতন কারণ অটল অমৃত যোজনা হচ্ছে এমন একটি ও ওটি হচ্ছে একটি প্রোজেক্ট মানে গরিব মানুষদের সাহায্য করার একটি প্রোজেক্ট যারা অতি দরিদ্র যারা খুবই গরিব তাদেরকে সাহায্য করার কোনো একটি প্রোজেক্ট যেমন সাহায্য করে কোনো কি কিছু টাকা দিয়ে সাহায্য করা হাজার কি দেড় হাজার তা সবাই নয় যারা প্রাপ্ত এই সুযোগ সুবিধা পার যাদের প্রাপ্ত বয়স হয়েছে তারাই পাবে যেমন ঠাকুমা দাদা দিদি এরকম দাদারা এই ঠাকুমা বাবা মা এইসব আপনি বা আপনার পরিচিত কেউ কি এই সুবিধাগুলি পেয়েছেন হ্যাঁ এই সুবিধাগুলি আমার আমার ফ্যামিলিতে পেয়েছে বাবা মা ঠাকুমা যাদের এই সুযোগ সুবিধা পাওয়ার বয়স হয়েছে তারাই পেয়েছে কিন্তু আমরা পাইনি কারণ আমাদের ওইটা সেই বয়সটা হয়নি যদি না হয় এইরকম আমাদের বয়স হয়নি তাই পাইনি আমাদেরও যখন ওই বয়স হবে তখন হয়তো ওই প্রোজেক্টটা থাকলে আমরাও হয়তো পাবো কিন্তু এখন ঠাকুমা দিদা এদের ওই সুযোগ সুবিধা পাওয়ার বয়স হয়েছে তাই তারা এই এই অটল অমৃত যোজনা সম্পর্কে এই সুবিধা পায়